টেরেস গার্ডেন এবং নিয়মিত বাগানের মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে টেরেস গার্ডেনের ওপর মাটি আমাদের ওপরে নিয়ে যেতে অঅঅঅ আলাদাভাবে টেরেসে নিয়ে যেতে হয় কোন পাত্রের মধ্যে ইয়া কোন গা গামলার মধ্যে ইয়া টবের মধ্যে রেখে টেরেস গার্ডেন বানাতে হয় আর নিয়মিত বাগানের মধ্যে সেই কোন গামলা বা টবের প্রয়োজন হয় না ডাইরেক্ট মাটিতে লাগি মাটির সংস্পর্শেই গাছ উৎপাদিত হয় তো টেরেস গার্ডেনে জলের সমস্যাটা থেকে যায় প্রতিনিয়ত জল দিতে হয় সকাল সন্ধ্যে এবং নিয়মিত বাগানে শশশ যেকোনো এক টাইম জল দিলেই হয়ে যায় কোন অসুবিধা হয় না টেরেস গার্ডেনের ওপরে রোদের তাপমানটা বেশি লাগার জন্য থাকার জন্যে ওখানে একটু শ্যাত চালা টাইপের করা হয় যাতে গাছ ডাইরেক্ট সান হিটটা যাতে না পায় তার ব্যবস্থাও করলে গাছ ভালো থাকে টেরেস গার্ডেন এবং ইস্কুলে এবং মজ মন্দির মন্দিরের ছাদে ইস্কুলের ছাদে তৈরি হচ্ছে এবং তার জন্য পুরস্কৃতও হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমানে বিভিন্ন ইস্কুল এই টেরেস গার্ডেন শুরু করেছে এবং এদের মধ্যে প্রতিযোগিতা হয়ে বিভিন্ন প্রাইজ এরা রাষ্ট্রীয় স্তর থেকে পাচ্ছে টেরেস গার্ডেনের জন্য স্টুডেন্টরাও উপকৃত হচ্ছে টেরেস গার্ডেন এবং নিয়মিত বাগান থেকে মিড ডে মিলের সবজি এই টেরেস গার্ডেন এবং নিয়মিত গার্ডেন থেকে পাচ্ছে এবং তাদেরকে বাজার থেকে কিছু কিনতে হচ্ছে না তা টেরেস গার্ডেন এবং নিয়মিত গার্ডেনের মধ্যে বাগানের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা টেরেস গার্ডেনে বেশি খেয়াল রাখতে হয় নজর দিতে হয় এবং নিয়মিত বাগানে সেইরকম কোন খেয়াল বা নজরদারীর প্রয়োজন হয় না